হ্যাঁ বলুন আরে বাস থেমে গেল লার দেখছি এখন জ্যামও পড়েছে আর এদিকে টায়ারটাও মনে হচ্ছে পাংচারের মতন হয়ে গেছে এই বাস এখন এক্ষুণি যাবে কি না একটু সন্দেহ আছে তো আচ্ছা সেই তো জানি কিন্তু দেখছি কী কদ্দূর কী করা যায় আর এখানে এতো জ্যামেও পড়েছি সাম অনেক জ্যামে পড়েছি আর আশেপাশে কোনও দোকানও দেখছি নেই সারাবার দোকান তো থাকলে তো মোটামুটি একটু এ করে নিই আর দেখছি চেষ্টা করে তোমরা একটু বসো আমরা একটু দেখে আসছি এখন বলছে অসুবিধেটা বলছে যে টায়ারটা তো একদম পুরো পাংচার হয়ে গেছে এটা পুরো চেঞ্জ করতে হবে তো কোনও এও নেই দোকানও মানে আর নেই আর সবারই একই ধৈর্য ধরে সবাই একটু বসো সবারই একটু ওই দেখছি দেখছি দেখছি ভিড় হব অনেক ভিড় আছে জ্যাম জট আর দেখছি না তাহলে আমার ওই তা দেখে নিই ভালো করে আমি ড্রাইভারকে বলে দেখি যদি না যায় তাহলে তাহলে বাসের ভাড়া সব ফেরত দিয়ে দিতে হবে আর এমনই ছাড়া এক্ষুনি যাবে না কাছাকাছি কোনো পেট্রোল পাম্পও নেই দেখাও যাচ্ছে না আর ঠিক আছে দেখছি তোমাদের ভাড়া টাড়াগুলো দেখি সবার সাথে কথা বলে একটু দেখি